এই বুনানের কাজ দিয়েই আমার যেহেতু সংসার চলে এবং বুনানের সাহায্য নিয়েই আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি এবং যার থেকে আমি আমার উপার্জন ক্ষমতা পেয়েছি অর্থ উপার্জন করতে পেরেছি তো ঘুমনা সম্পর্কিত লক্ষ্য বলতে আমার যে দোকানটি আছে আমি চাই ওটি আরও বড়ো হোক আরও ভালো হোক আর আমি আমার কাস্টমারদের আরও খুশি করতে পারি এবং তাদের পছন্দমতো জিনিস বানাতে পারি পছন্দমতোভাবে তাদেরকে খুশি করতে পারি তাদের সেলাই দিয়ে তাদের পছন্দের ডিজাইন বানিয়ে দিতে পারি তাদের সেই হ সে সেইভাবে বলতে গেলে আমার লক্ষ্য বা আকাঙ্ক্ষা এটি যে আমার দক্ষ উপার্জনটি বড় হোক আমার দক্ষতা আরও বাড়ুক আমি চাই যা শিখেছি তার থেকে আরও ভালো কিছু শিখতে পারি এবং যেটি শিখেছি সেটিকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আমার বানানো কাজগুলো আরও ভালো হোক আমার বানানো কাজগুলো যাতে আরও ভালো হয় সবার পছন্দ মতো হয় সবাইকে আমি খুশি করতে পারি এটাই আমার লক্ষ্য বা আকাঙ্ক্ষা যে যেটি শিখেছি আর যেগুলো শেখা হয়নি সেগুলোও আমি শিখতে চাই ভালোভাবে শিখে আমি সেগুলোও আমার কাস্টমারদের বা আমার পছন্দের শুভাকাঙ্ক্ষীদের আমি উপহার হিসেবে দিতে পারি তারাও যেন আমার উপহার পেয়ে খুশি হয় এটাই আমার লক্ষ্য এটির জন্য আমি আরও ভালোভাবে পরিশ্রম করেছি এবং আমার কাজের উপরে আমি আরও ফোকাস করেছি যাতে আরও সুধরে নিতে পারি ভুলগুলো আর যেগুলো শিখেছি সেগুলো তার উপরে চালনা করে ঠিক করে দিতে পারি ঠিক ঠাক করতে পারি যাতে আমার দোকানের কাস্টমার আরও বৃদ্ধি পাক এবং আরও বড়ো হোক আমার দোকান এবং আমার কাজগুলো আরও ভালো হোক সবাই খুশি হোক এটাই আমার লক্ষ্য আকাঙ্ক্ষা সেই হিসোবে আমি আমার কাস্টমার বা আমার কাজগুলোকে আমি আরও ভালো করতে চাই আরও দক্ষতা বৃদ্ধি করতে চাই আমার দোকানটা আরও বড় হোক এটাই আমি চাই